আমি যেকোনো অনুষ্ঠানে গান গাইতে যাই একবার আমাদের পাড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে গান গাইতে আমন্ত্রণ জানিয়েছিলো আমি ঠাকুরের গান গাই আমি গান গাইতে শুরু করলাম শ্রোতারা আমাকে আধুনিক বাংলা গান গাওয়ার জন্য বলেন আমি সেই অনুরোধে রাখার জন্য অনেক চেষ্টা করে একটা বাংলা গান গাই গান শুনে শ্রোতারা অনেক হাততালি দিতে শুরু করেন সেই হাততালি শুনে আমার মন খুশিতে ভরে যায় এবং আমার জীবনে একটা এটা খুব স্মরণীয় ঘটনা হয়ে দাঁড়ায় কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই